অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে একটি বড়ো জায়গায় ভ্রমণ করতে গিয়েছিলাম সেই ভ্রমণ করা ছিল খুবই আমার কাছে চমকপ্রদ এবং তার অভিজ্ঞতাও ছিল দারুণ কারণ বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে ঘুরতে যাওয়া এটা একটা রোমাঞ্চকর বিষয় তাকে যেটা অন্যান্যদের সাথে হয় না